হ্যালো হ্যাঁ ম্যাম আমি পার্থিবের বাবা বলছিলাম বলছি যে ম্যাম পার্থিব তো ওই ফাস্ট অ্যাটাইমেন টিস্ট হল ওর তো বলছি যে ওর মানে কীরকম কী লিখেছে বা কীরকম কি ইয়েতে পড়াশুনায় কোনোও ইম্প্রুভ হয়েছে কি না সেই জন্যই আপনাকে একটু ফোন করলাম হুম

না না ম্যাডাম ওর ওর ওই সবই ঠিক আছে কিন্তু ওই লিখার ক্ষেত্রে না একটু পবলেম হয়ে যায় মানে লিখার জন্য না একটু মানে মানে মাঝে বলতে হয় যে লিখুন লিখুন লিখ লিখ লিখ এই করে একটু বলতে হয় আর ওর মা তো যথেষ্টই খাটে ওর পিছনে হুম তো ওই লিখাটার জন্যই একটু প্রব্লেম হয়ে যায়

তো বলছি যে ও তো আসলে বাড়িতে তো সেরকম ঠিক মতো ইয়ে করে না এইবার টেস্টটা কি মানে ভালোই দিয়েছে বলছেন যে লিখা টিখা কি ঠিক মতো লিখতে পেরেছেন কতটা কী লিখেছে না লিখেছে এটাই হচ্ছে ইয়ে ব্যাপার যে কারণ ও তো সেরকম লিখার তো ইয়ে নাই না হ্যাঁ ওটাই

হ্যাঁ ও ওটাই হচ্ছে ব্যাপার এবার সব ক্ষেত্রে যদি এবার মোটামুটি পরীক্ষাটা তো ভালোই দিয়েছে বলছেন আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ওটার জন্যই আরও বলছিলাম যে কারণ ঠিক মতো তো বাড়িতে লেখেও না না পড়াশোনাটা করছে কিন্তু লিখাতেই ওর যত আলিস্যি